আমাদের রাজ্যে আন্তর্জাতিক স্তরে ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যার নাম ন্যাশানাল ফটো কন্টেস্ট এখানে অনেক প্রফেশনাল ফটোগ্রাফাররা আসে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা চলে কে কত ভালো ফটো তুলতে পারে তার মধ্যে সমালোচনা হয় এবং তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয় যে সব থেকে ভালো ছবি তোলে তাকেই বেছে নেয় এই প্রতিযোগিতায় এখানে অনেক মানুষ আসে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ আছে তারা তাদের ইন্সপিরেশান হয় এবং তাদেরকে দেখে যাতে আরও মানুষ শেখে তার জন্যও অনেক মানুষ সেখানে যায় শেখার জন্য এবং জানার জন্য এই ফটোগ্রাফি প্রতিযোগিতাতে সাধারণত অনেক মানুষ এসে থাকে এবং অনেক ফটোগ্রাফি মডেলও থাকে যেখান থেকে তারা ছবি তুলতে পারবে আমারও স্বপ্ন যে আমিও কোনো একদিন এই ন্যাশানাল ফোটো কন্টেস্টে অংশগ্রহণ করবো